ভাষা হিসাবে বাংলা ভাষা কিছু অনন্য বৈশিষ্ট্যের অধিকারী বাংলা ভাষায় ধ্বনিসমূহ বৈজ্ঞানিকভাবে সুবিন্যস্ত এর আছে স্বর ও ব্যঞ্জনধ্বনি উচ্চারণস্থান ও উচ্চারণের রীতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনি সমূহকে আবার বিন্যস্ত করা হয়েছে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা পাঁচটি বর্গের ব্যঞ্জন ধ্বনিমালায় সজ্জিত যেমন জিহ্বামূলীও বা কণ্ঠ যেগুলিকে আমরা ক বর্ণ বলি যেমন ক খ গ ঘ ঙ পশ্চাৎ দন্তমূলীয় বা তালব্য যেগুলিকে আমরা চ বর্গ বলি

চ ছ বর্গীয় জ ঝ ঞ মূর্ধ্য ণ যেগুলোকে আমরা ট বর্ণ বলি যেমন

ঠ ড ঢ মূর্ধ্য ণ দন্ত যেগুলিকে আমরা ত বর্গ বলি যেমন

ধ দন্ত ন ওষ্ঠ যেগুলোকে আমরা প বর্গ বলি যেমন

ভ ম